প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু থাকে যা তাদের সবচেয়ে বেশি খুশি করে আমার যেমন বন্ধুদের সাথে সময় কাটানো সবচেয়ে বেশি ভালো লাগে সময় কাটানো বলতে তাদের সাথে চলচ্চিত্র দেখতে রেস্তোরাঁতে খেতে যেতে চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডা দিতে এবং তাদের সাথে রাজনীতি সাহিত্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করতেও খুব ভালো লাগে